এখনকার যুগে মহিলাদেরকে স্বাবলম্বী হওয়া দরকার এবং হাওড় এবং শিক্ষা কর্মসংস্থান এবং সামাজিক অবস্থানের ক্ষেত্রে হাওড়া জেলার মহিলাদের সামনে প্রধান চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে শিক্ষা শিক্ষা গ্রহণ করতে হবে এবং কাজ খুঁজতে হবে এবং সুযোগগুলি হচ্ছে যদি শিক্ষার অভাব থাকে সেখানে শিক্ষাগ্রহণ করে বিভিন্ন রকম কাজেতে ঢোকা যেতে পারে সেখানে যেমন সাইবার অপরাধ ইত্যাদি লিঙ্গ নির্বিশেষে মহিলাদেরকেও ছেলেদের পাশাপাশি বিভিন্ন রকম কাজে হাত পাটানো উচিত এবং তার জন্য প্রধান কারণ হচ্ছে শিক্ষা গ্রহণ করতে হবে এবং মহিলাদেরকে সামনে এগিয়ে যেতে হবে হাওড়া জেলার মহিলারা যেন পিছিয়ে না থাকে